হ্যাঁ বলছি রাহুলদা বলছেন বলছিলাম হ্যাঁ ভালো আছি এই আপনি ভালো আছেন আর আপনাকে আপনাকে অনেক দিন দেখিনি আসেননি আমার প্রেসে সে কারণেই ফোন করছিলাম আর কি আপনার আমার হ্যাঁ শুনতে পাচ্ছেন বলছি আপনি কয়েকদিন হলো আসেননি প্রেসে দেখা করেননি তার জন্যই ফোন করছিলাম এই স্কুলের খবরটার ব্যাপারে ছাপব বলেছিলাম না আপনাকে তাহলে ওখানকার

আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ আমিও ওই জন্যই খবরটা নিচ্ছিলাম আপনার কতটা কী কাজ হলো আর স্কুলে কেমন কী দেখলেন মানে পড়াশুনা কেমন কী হচ্ছে

আর স্যারেদের স্যারে আচ্ছা আর এমনি খাবার দাবার যে দেওয়া হচ্ছে সেগুলো সব ঠিকঠাক তো আচ্ছা অসুবিধা কিছু হচ্ছে না বলছেন আর বইগুলো বই ঠিকঠাক পাচ্ছে তো

আচ্ছা তাহলে আপনি কবে তাহলে এগুলো নিয়ে আমার এখানে আসবেন আচ্ছা তাহলে এলেই তাহলে খবরটা মানে আপনার সাথে কথা হবে আর কি

আচ্ছা ঠিক আছে